কারা আপনার রাজ্যের সংস্কৃতিকে রূপ দিয়েছেন এবং এই ভূমিকে সংস্কৃতিকভাবে সমৃদ্ধ করার জন্য কাজ করেছেন কীভাবে আমার রাজ্যের সংস্কৃতিকে ধরে রেখেছে আমার গ্রামবাসীবৃন্দ বাড়ির পাশাপাশি যারা বসবাস করে তারা এই সংস্কৃতিকে ধরে রেখেছে এই সস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সংস্কৃতিক ধরা আছে এখানে বিভিন্ন রকমের খেলাধুলা হচ্ছে কীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে সাংস্কৃতিকের মধ্যে পড়ে যেমন আবৃতি গান খেলাধুলা খেলাধুলার মধ্যে যেমন অংক দৌড় বিস্কুট দৌড় আর এখানে আবৃতি হয় তিনটি বিভাগে ক খ গ আর প্রথম বিভাগ হয় পাঁচ থেকে সাত বছরের মধ্যে তারপরে দ্বিতীয় বিভাগ সাত থেকে চোদ্দো বছরের মধ্যে এবং চোদ্দো থেকে এবার সর্ব সাধারণ বলে একটি বিভাগ হয় এই খেলাগুলি এবং এ অনুষ্ঠানগুলি বিভিন্ন পূজাকে কেন্দ্র করে হয়ে থাকে যেমন সরস্বতী পুজো ভীম ফুজো এখানে অনেক দূরের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অংশগ্রহণ করে তারা তাদের ম অনেকের মধ্যে যোগাযোগ সম্পন্ন করে এখানে প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান স্থান অধিকারীকে প্রাইজ দেওয়া হয়